আমি গরুর গাড়ি বা ছাগলের লড়াই দেখিনি কিন্তু আমি মোরগের লড়াই অবশ্যই দেখেছি আমি আদ্রায় ছিলাম আমার এক বন্ধুর বাড়ি গিয়েছিলাম সেখানে প্রত্যেক রবিবার সকাল বারোটা থেকে শুরু হতো বিকেল চারটে পর্যন্ত চলতো এই মোরগ লড়াই এই মোরগ লড়াইয়ে সবশেষে যে মোরগটি জিততো তাকে দশ হাজার টাকার নগদ পুরস্কার এবং তার সাথে তার এক বছরের খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা গ্রহণ করতো ক্লাব কর্তৃপক্ষ আমার জীবনে দেখা এটি শ্রেষ্ঠ মোরগ লড়াই